হ্যাঁ আমার লেখার অভ্যাস বা রুটিন আছে যা আমি প্রায় প্রতিদিনই অনুসরণ করি আমি প্রায় প্রতিদিনই রাত্রিবেলা কিছু না কিছু লিখি সেটা কবিতা হোক বা গল্প হোক বা সারা দিন কীভাবে কাটলো সেইটাও হোক সেটাও আমি লিখে রাখি এটা আমি প্রায় বলতে পারেন ক্লাস টেনের পর থেকেই করি কারণ আমার ডায়রি লেখারও একটা অভ্যাস আছে তাই জন্য আমি এই লেখা লিখি প্রায় প্রত্যেক দিনই আমি লিখি আমি লেখায় শৃঙ্খলা বজায় রাখি যদি আমি কবিতা লিখি তো আমি ছন্দ হিসেবে লিখি কখনো কখনো ছন্দ না মিললেও একটা কবিতার ধরন দেখে সেইটা ঠিক করে লিখতে চেষ্টা করি আর কোনো রকমভাবে যদি গল্প লিখতে চাই তো ছোটো গল্প হিসেবেও সেটা যতটা ছোটো হয় এবং সেটা আরও আনন্দদায়ক মজাদার হলে তবেই সেটা অবশ্যই সবার ভালো লাগবে সেই জিনিসটা বজায় রেখেই আমি করি এছাড়াও যদি আমি কখনো কখনো বড়ো গল্পও লিখি কারণ আমার অনেককটা বড়ো গল্পও রয়েছে তো সেগুলো আমি চেষ্টা করি যে যেই জিনিসটা শুরু করেছি লেখা অন্তত শেষে গিয়ে একটা লাস্ট শেষের যে দিকটা সেটা যেন একটা সামঞ্জস্য বজায় রাখে আর যেটা ভালো হয় যেটা যারা পড়ছে যারা পাঠক তারা যাতে সেই জিনিসটাকে ভালোভাবে নেয় আমি সেই হিসেবেই একটা গল্প বড়ো গল্প লেখার চেষ্টা করি যাতে তাদের সেটা বোধগম্য হয় যাতে তারা বোঝে যে আমি যেই জিনিসটা তাদের বোঝাতে চাইছি তারা যেন সেটা বোজে এটা আমি ঠিকভাবে রেখেই সেই শৃঙ্খলা মেনেই আমি লেখার চেষ্টা করি